হুম হ্যালো

হ্যাঁ আপনি কি অনিক দত্তের বাবা বলছেন হ্যাঁ আপনার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে এই প্রচন্ড গরমে তো অসুস্থ হয়ে পড়েছে কোনও অসুবিধা নেই তো আপনি এসে একটু যদি নিয়ে যান তাহলে ভালো হয় এখন অসুবিধা নেই এখন বসে আছে চুপচাপ ঠিক আছে মাথায় ফাতায় জল টল দেওয়া হয়েছে গরম দুধ টুধ খাওয়ানো হয়েছে অসুবিধা নেই এখন ঠিকঠাকই আছে আর কি কী ওর কোনও সমস্যা টমস্যা ছিল না কি গরমের জন্য কোনও প্রবলেম হ্যাঁ কোনও চিন্তা করতে হবে না ও এখানে আছে ডাক্তার দে দেখেছে অসুবিধা নেই ঠিক আছে কোনও চিন্তা করার দরকার নেই আপনি আস্তে আস্তে আসুন দরকার হয় যদি বলেন তো আমি বাড়িতে পৌঁছে দিই আমাদের স্টাফ আছে না আপনি আসবেন দেখুন আজকে দেখে এক্ষুণি চলে আসুন অ্যাকচুয়েলি ওর দেখে মনে হচ্ছে পড়তে পারবে না ঠিক আছে ওর হাত পা সিংক করছে ওর একটু রেস্ট দরকার ঠিক আছে অ্যাডমিট করার সময় হ্যাযার্ড আছে তো ওই জন্য ও একটু বেশি টেন্সড হয়ে গেছে তো আপনি আসুন এসে নিয়ে যান হুম হুম হ্যাঁ সময় হলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে অসুবিধা নেই ও বসে আছে ঠিক আছে আপনার কোনও চিন্তার কারণ নেই অ্যাকচুয়েলি ঠিকঠাকই আছে না অসুবিধা নেই আপনি যাকে পাঠাবেন আপনি একটা আইডেন্টিটি অবশ্যই দেবেন যাতে সে আসে সে আইডি প্রুভ করে আপনি তাকে অ্যাপ্রুভ করলে আমরা তার কাছে পাঠাবো